আমার রাজ্য পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বা সিংহভাগ মানুষের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষায় কথা বলে থাকেন পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলা ভাষা প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা ভাষা এছাড়া পশ্চিমবঙ্গের আসাম এবং ত্রিপুরার কিছু অংশ এবং উড়িষ্যাতেও বাংলা ভাষার মানুষের বসবাস বা প্রাধান্য লক্ষ্য করতে পারা যায় বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্র ভাষা এবং সর রাষ্ট্রভাষা পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে এছাড়াও বিদেশে বিভিন্ন যেমন অস্ট্রেলিয়াতেও বাংলা ভাষার সরকারি ভাষা হিসেবে স্বীকৃত পেয়েছে তো এই সমস্ত বাংলা ভাষার খুব প্রাচীন একটি ভাষা যেটি ভারতবর্ষে একাধিক ভাষার মানুষের বসবাস লক্ষ্য করতে পারা যায় এবং একাধিক প্রাচীন ভাষা রয়েছে যার মধ্যে বাংলাও একটি অন্যতম প্রাচীন বা ভাষা তো বর্তমানে বাংলা ভাষা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেমন বর্তমানে বেশিরভাগ মানুষেরই দেখা যায় কোনো মানুষকে বিচার বিবেচনা করার জন্য তারা ভাষার পোশাক সমস্ত কিছুতেই একটা গুরুত্ব আরোপ করে থাকেন তো সেক্ষেত্রে একজন মানুষ অনেকেই এটা বিচার বিচবেচনা করে থাকেন বাংলা ভাষায় কথা বলছে মানে তার সু শিক্ষিত নয় সে যথেষ্ট তার জ্ঞান রয়েছে বা সে শিক্ষিত বলে মনে করা হয় না বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে ইংরেজি বলতে পারা বা ইংরেজিতে বুঝতে পারা মানুষের প্রাধান্য বেশি বা তাদের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে থাকে অপর দিকে ইংরেজি ভাষার পাশাপাশি যেমন হিন্দি ভাষাকেও প্রাধান্য দেওয়া হয়ে থাকে অপর দিকে বাংলা ভাষা বা তামিল তেলেগু বিভিন্ন রকমের যে সমস্ত অন্যান্য ভাষা হয়েছে সেসব ভাষার ওপর অতোটা গুরুত্ব আরোপ করা হয়ে থাকে না সাধারণত পশ্চিমবঙ্গের মানুষের এই ব্যাপারে অনেকটা উদাসীন হলেও দক্ষিণ ভারতের মানুষের দেখা যায় তারা তাদের ভাষা বা আবেগের প্রতি যথেষ্ট ওয়াকিবহল বা গুরুত্ব আরোপ করে থাকে তারা সমস্ত কিছুতেই পশ্চিমবঙ্গের মানুষ যতোটা সহজে নিজের মাতৃভাষা বাইরেও হিন্দি ভাষাকে প্রাধান্য দিয়ে থাকে বা গুরুত্ব দিয়ে থাকে দক্ষিণ ভারতে কিন্তু এমনটা মোটেই নয় তারা কিন্তু তাদের ভাষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকে যেই জন্য অন্য ভাষার প্রাধান্য সেই রাজ্যে অনেকটাই কম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে বাংলা ভাষার বাইরে হিন্দি ভাষা যথেষ্ট প্রচলন রয়েছে বা প্রভাব বিস্তার করছে এছাড়া ইংরেজি ভাষার তো প্রভাব বিস্তার রয়েছেই বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রথমত ইংরেজি ভাষা বা হিন্দি ভাষাকে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে এছাড়া স্কুল বর্তমানেও পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুল বাংলা ভাষায় পঠন পাঠন হলেও অনেক বাবা মা ই এখন বর্তমানে চাইছে যে সন্তানকে ইংরেজি মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করাতে তাতে নাকি তাদের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল হবে বা বেশি জ্ঞান অর্জন করতে পারবে বলে তারা মনে করছেন যে বাংলা ভাষায় পঠন পাঠনের নাকি মান ভালো নয় কলেজ ক্ষেতেও একই রকম এছাড়াও বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণে বিদেশে তো বেশিরভাগ মানুষ সাধারণত হিন্দি ভাষাতেই কথা বলতে আগ্রহ প্রকাশ করে বা একে অপরের সঙ্গে আদান প্রদান করে থাকেন কথা বার্তা আদান প্রদান বা ভাব বিনিময় করে থাকেন ইংরেজি ভাষার মাধ্যমেই প্রধানত দেখতে পাওয়া যায় ইংরেজরা তাদের যে সমস্ত উপনিবেশ দেশ ছেড়ে যখন ভারত পাকিস্থান বিভিন্ন আমেরিকা এই সমস্ত বা আমেরিকান আমেরিকা বা বিভিন্ন যে সমস্ত ইংরেজদের পার্শ্ববর্তী দেশ বা কালচার নিয়ে যারা চলে পাশ্চাত্য কালচার নিয়ে চলেন তাদের বেশিরভাগটাই প্রাধান্য দেখতে পাওয়া যায় ইংরেজি ভাষার প্রতি অপর দিকে কিন্তু রাশিয়া বা আপনার চাইনা এই সমস্ত জাগায় কিন্তু এনারা কিন্তু তাদের ভাষা সম্পর্কে সংস্কৃতি সঙ্গে যথেষ্ট ওয়াকিবহল তারা মোটেই ইংরেজির প্রাধান্য দিচ্ছে না তারা নিজেদের ভাষাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে তো আমাদের ভারতীয়রা সাধারণত নিজের ভাষার বাইরে যেয়েও ইংরেজি ভাষাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন তো এই সমস্ত সমস্যার সম্মুখীন বাংলা ভাষা আজ হয়ে দাঁড়িয়েছে তো আমাদের সময় তৎকালীন দিনে এতোটা বাংলা ভাষার বায়রে হিন্দি ভাষার এতোটা প্রভাব বিস্তার রাজ্যে করে নি বা করে থাকে নি কিন্তু বর্তমান প্রজন্ম এসে দাঁড়াচ্ছে যথেষ্ট প্রভাব বিস্তার করছে আমরা তৎকালীন দিনে তৎকালীন দিনে বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় পঠন পাঠন করেছিলেন খুব কম সংখ্যক মানুষ ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করেছিলো খুব কিঞ্চিৎ সামান্য হিন্দি ভাষার প্রচলন বা মাধ্যম ছিলো না বললেই চলে কিন্তু বর্তমানে এটা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এবং দিনের দিন তা বেড়েই চলেছে তো এই সমস্ত সসমস্যার সম্মুখীন হচ্ছে এক্ষেত্রে আমারা বাংলা ভাষা ভাষী মানুষদের অবশ্যই উচিত সচেতনতা বৃদ্ধি করা আমাদের ভাষা যথেষ্ট প্রাচীন ভাষা এবং যথেষ্ট ঐতিহ্যপূর্ণ ভাষা আমাদের বাঙালিদের ঐতিহ্য কোনো অংশেই কম নয় প্রথম নোবেল পুরস্কার রবীন্দনাথ ঠাকুর ভারতের বা এশিয়া বাংলা ভাষাতেই পেয়েছিলেন এছাড়াও আমাদের অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ একাদিক ভারতের যে সমস্ত নোবেল পুরস্কার পেয়েছে তার সিংহভাগই পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে বা বাংলা ভাষার মানুষই পেয়েছেন তো বাংলা ভাষার যে গরিমা রয়েছে তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং ওয়াকিবহল করা এবং সচেতনতা বৃদ্ধি করা যাতে বাংলা ভাষার সম্বন্ধে মানুষের দৃষ্টি খুব দৃষ্টি মত যেরকম হ্যাঁ একটা খারাপ রকমের বার্তা পৌঁছাচ্ছে যাতে না পৌঁছায় বাংলা ভাষা যথেষ্ট ভালো ভাষা এবং এতেই পঠন পাঠন বা শিক্ষা সংস্কৃতি কোনো অসুবিধা নেই করা উচিত এটা বলেই মনে করি আমি